আমাদের এলাকা ভালো মানের রেস্টুরেন্ট ব্যবস্থা চলবে কারণ এখানে কোনো ভালো খাবারের দোকান নেই আর কোনো ভালো ভালো খাবারও নেই তাই এখানে খাবার রেস্টুরেন্ট ভালো চলবে আর আমি কোনো ব্যবসা শুরু করলে এই ব্যবসা করবো আর এখানে আরও বিভিন্ন ধরনের খাবার যেমন বিরিয়ানি এগ রোল চিকেন রোল ফ্রায়েড রাইস মোমো চিলি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি আরও অন্যান্য সব কফি আর একটা ক্যাফে তৈরি করার ইচ্ছা আছে কারণ এখানে একটা ভালো ক্যাফেও নেই আরও যদি পরবর্তীকালে একটু রুম ফুম বানিয়ে কোনো ভ্যালেন্টাইনস সেলিব্রেশান কোনো কারোর জন্মদিন সেলিব্রেশান করার জন্য বা বন্ধুদের পার্টির জন্য একটি হল বানানো একটু আইডিয়া আছে যেগুলি একটু ভালোভাবে ম্যানেজ করে আমি এইগুলো বানাতে চাই এই ব্যবসাটা আমাদের এখানে খুব চল কারণ আমাদের এখানে ভালো কোনো বার বা রেস্টুরেন্ট নেই মানে পার্টি করার জন্য কোনো জায়গা নেই তাই এইসব জন্মদিন ও বিয়ে এইসব সেলিব্রেশান কোনো বা অ্যাননিভার্সারি কারোর অ্যানিভার্সারি সেলিব্রেশান করার জন্য আমরা এই এই রেস্টুরেন্টটি ভালো বড়োভাবে বানাতে চাই কারণ এখানে আরও বিভিন্ন ধরনের খাওয়ার জন্য আরও ক্যাফে তো বানাবোই আরও বানাতে চাই যে যেখানে ভালো মকটেল আদার্স অন্যান্য জিনিসগুলোও যাতে পাওয়া যায় তো এর দিকেই লক্ষ্য করে আমি এই রেস্টুরেন্টটা খোলার চেষ্টা করছি